ভারতের প্রতিটি রাজ্যেই রয়েছে অনন্য এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য কেন্দ্র কিন্তু আমার কয়েকটি জায়গা যেতে খুব ইচ্ছে করে ভারতের কয়েকটি রাজ্যের জায়গা এবং আমার মতে মনে হয় সেই জায়গাগুলিও আপ মানে অনেকেই যেতে পারে জায়গাগুলির মধ্যে হলো তাজমহলের তাজমহল আগ্রা উত্তর প্রদেশ গোয়া পরি মন্দির সাহেব পাঞ্জাবের অমৃতসর এবং আগ্রা ফোর্ট আগ্রা উত্তরপ্রদেশ ইত্যাদি তাজমহল বিশ্বের অন্যতম বিখ্যাত একটি স্থাপত্য যেটি দেখতে খুব সুন্দর এবং এটি মুঘল সম্রাট শাজাহানের শাজাহান তার স্ত্রী মমতাজকে উপহার হিসেবে তৈরি করে দিয়েছিলেন এবং সেটি মহলের স্মরণে নির্মিত রয়েছে গোয়া গোয়াও হলো একটি জনপ্রিয় সমুদ্র সৈকত গন্তব্য এটি তার সুন্দর সৈ সুন্দর সৈকত হালকা মেজাজ এবং জীবন্ত রাত্রি জীবনের জন্য পরিচিত হরি মন্দির সাহেব শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এটি একটি সুন্দর স্বর্ণের মন্দির যা একটি জলাধারের কেন্দ্রে অবস্থিত পাঞ্জাবের এই অমৃতসরে যেতে আমার খুবই ভালো লাগে এবং আগ্রা ফোর্ট একটি বিশাল দুর্গ যা মুঘল সম্রাজ্যের সময় নির্মিত হয়েছিলো এটি তার সুন্দর স্থাপত্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এরকম আরও বিভিন্ন রাজ্যে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে যেগুলি আমার যেতে ইচ্ছে করে এবং অনেকই যেতে পারেন সেই স্থানগুলি